ভারতে নিত্য শিল্পিদের বলিউড অনেকটাই প্রভাবিত করে কারণ বলিউডে এমন অনেক নৃত্য শিল্পী আছেন যারা নাচ অত্যধিকভাবে সুন্দর করে পরিবেশন করে তার মধ্যে আমি ঋত্বিক রোশান রেমো ডিসুজা টাইগার স্রফ প্রভু দেভা প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য ভারতের ক্ষেত্রে আমি যদি বাঙালিদের কথা বলি তাতে এটা বলা যেতে পারে যে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি রবীন্দ্র নজরুল গীতি বা পুরনো দিনের নাচের গান এখনো চির সবুজ হয়ে আছে নাচ তো শুধু নাচলেই হয় না সেই নাচের মধ্যে যে গান দিয়ে নাচা যায় সেই গানের ব্যাখ্যাকেও ফুটিয়ে তোলা হয়